হ্যালো বলছিলাম যে আপনাদের ওখানে কি প্রাক বিবাহের শুটিং করার মানে কিছু ব্যবস্থা রয়েছে আপনারা কি ফটোগ্রাফার আচ্ছা আচ্ছা সব কিছুই হয় আচ্ছা ঠিক আছে প্রাক প্রাক বিবাহের জন্য আপনারা শুটিংয়ের জন্য কোন কোন জায়গাগুলো একটু নেন বা কী ব্যাপার কী বৃত্তান্ত আমাদের তো ঠিকঠাক জানা নেই তো আমরা ওইভাবেই আমাদের বিবাহের শুটিংটা করতে চাই তো আপনি যদি আমাদেরকে একটু বিস্তারিতভাবে ব্যাপারটা বলতেন আচ্ছা আচ্ছা আমাদের এই জেলা থেকে আপনাদের ওখানকে যাব না আপনি আমাদের এখানে চলে আসুন না আমাদের এই নদিয়া জেলাতে অনেক জায়গাই রয়েছে যেমন ধরুন কৃষ্ণনগর বা হচ্ছে মায়াপুর এই জায়গাগুলোও খুব সুন্দর সুন্দর আপনি এখানকে এসে কোনো শুটিং করতে পারবেন না আচ্ছা আচ্ছা তাহলে আপনি তাহলে আমাদের পরের সপ্তাহে একটা বিয়ে বাড়ি রয়েছে তো তার আগে আমরা শুটিংটা করতে চাই তো আপনি আপনার কবে টাইম হবে একটু যদি বলতেন

আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমাদেরকে তাহলে আপনাকে ডেটটা জানাব আপনি তাহলে এসে দেখে নেবেন সব কিছু আমাদেরকে তারপর হচ্ছে জানাবেন আপনাকে আমি তাহলে ডেটটা আজকে সন্ধ্যার দিকে ফোন করে জানিয়ে দিচ্ছি তখন তাহলে আপনি আমাকে কত কী খরচা পড়বে কত কী ব্যাপার কোথায় কোথায় করবেন আমাকে তাহলে সব কিছু বলে দেবেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে